আমার এলাকার কাছাকাছি বিখ্যাত বাজার বা শপিং সেন্টার রয়েছে যেগুলি পর্যটকরা দেখতে আসে যেমন সুপার মার্কেট এখান থেকে প অনেক দূর থেকে পর্যটকরা আসে এখান থেকে জিনিস সংগ্রহ করে নিয়ে যায় আয় এবং মুদির দোকান এখানে মুদির দোকানও রয়েছে এ যেখানে অনেক মানুষ আসে এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যায় এই বাজারে উপলব্ধ আইটেমগুলির মূল্য খুব বেশিও নয় আবার খুব কমও নয় মানুষের সামর্থ্যের মধ্যেই রাখা হয় এবং এই সুপার মার্কেটের মধ্যেও সব কিছু পাওয়া যায় এখানে যে বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ এবং যা খুঁজবে সেইটা পাওয়া যায় জুতা বলো জামা পোশাক পরিচ্ছন্ন এবং মুদি দোকানেরও সব কিছু রয়েছে এই মার্কেটের ভিতরেই একটা মার্কেটের ভিতরেই সব কিছু রয়েছে তো এই জন্য পর্যটকরা এখানকে আসে যদি এখান থেকে সব কিছুটা সংগ্রহ করে নিয়ে যায় একটা যা মার্কেটে ঘুরে যদি সে সব কিছু পেয়ে যায় সবাই তো সেখানকেই আসবে তো সেই দিক থেকেই সবাই এখানকেই আসে সব কিছু জিনিস কেনার জন্য তো এখানে খুব বেশি দামও তো নেই নি সেই জন্য এখানকে মানুষ আসছে পছন্দ করে সব বাড়ি বাইরের পর্যটকরা এখানকেই তাই ঘুরে ফিরে এখানকেই এসে দাঁড়াই